হ্যাঁ নমস্কার এটা কি কম্পিউটার শপ মেকানিক শপ হ্যাঁ আমি বলছি কিছু দিন আগে যখন ঝড় বৃষ্টির সময় বজ যখন বজ্র বিদ্যুৎ পড়ছিলো তখন নাকি আমি কম্পিউটার চালাই তো তখন দেখি হটাৎ করে একটা বিদ্যুৎ পড়ার সঙ্গে সঙ্গে কম্পিউটারটা বন্ধ হয়ে যায় তারপর থেকে আমি বাড়িতে ছিলাম না এবার বাড়িতে এসে চালু করছি দেখছি তার আর চালু হচ্ছে না

না একটা পিপ পিপ করে আও একটা পিপ পিপ করে আওয়াজ হচ্ছে

আচ্ছা

না সেটাই সেটা আমি বলছিলাম সেটাই বলছিলাম যে হচ্ছে আমি তো বাড়িতে সব সময় থাকি না বাড়িতে যে কেউ থাকবে আমি তাদেরকে বলে যাবো তো তারা আপনাকে দেখিয়ে দেবে আপনি বাগিয়ে দিয়ে চলে যাবেন সেটা সেটা সেটা সমস্যা নেই কেননা আমি তো বাড়িতে থাকি নি সব সময় নিয়ে যাওয়া মানে ধরুন একটা ডেট করে নিয়ে যেতে হবে বা বসে থেকে বাগিয়ে আনতে হবে আমার তো সময় নেই না তো আমি একটা ডেট আমি একটা ডেট দেখে আপনাকে বলছি আচ্ছা আচ্ছা আর কেমন কী চার্জ পড়বে না তাও একটা আন আনুমানিক চার্জ কতো একটা লাগবে বলতে পা ও আর মানে আপনার যে টেকনিশিয়ান আসবে যাবে তার খরচা দিতে হবে নাকি ও আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে